পশ্চিম বর্ধমান জেলার কিছু উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক হচ্ছে ঘাঘর বুড়ি মন্দির মাইথন ইস্পাত কারখানা গ্যালেক্সি মল ঘাঘর বুড়ি মন্দিরে সবাই ঘুরতে যায় কারণ সেখানে নদীর মধ্যে এক আশ্চর্যকর অফুরন্ত ফ্যানা বেরোতে থাকে সবসময় ও সেখানে মানুষ পুজো দিতে যায় সেখানে প্রায় সকল দেব দেবতার মন্দির রয়েছে সেখানে সবাই পিকনিক করতে যায় এবং ঘাঘর বুড়ি মন্দিরের মধ্যে সব মানুষের বিয়ে হয় তাছাড়া পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের জেলাগুলির মধ্যে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে মাইথন ড্যাম যেখানে ড্যাম থাকার কারণে সব মানুষ সেখানে ঘুরতে যায় সেখানে মাইথন ড্যামের পাশেই এক বড়ো পাহাড় আছে যে পাহাড়ের মধ্যে তিনশোটার ওপর সিঁড়ি আছে তার ওপরে এক মহাদেবের মন্দির আছে সেইখানে সবাই পুজো দেওয়ার জন্যও মাইথন যায় পশ্চিম বর্ধমানের জেলাগুলির উল্লেখযোগ্য ল্যান্ডমার্কগুলির মধ্যে আরও আছে গ্যালেক্সি মল যেখানে সবাই শপিং কেনাকাটা করতে যায় গ্যালেক্সি মলে প্রায় সব রকমের দোকান আছে যেখানে সবাই ঘুরতে যায় এইগুলিই হচ্ছে পশ্চিম বর্ধমানের কিছু উল্লেখযোগ্য জায়গা যেখানে সব মানুষ ঘুরতে যায় তাছাড়া আরও অনেক আছে যেমন ইস্পাত কারখানা তারপরে আরও ফুটবল গ্রাউন্ড ক্রিকেট গ্রাউন্ড আরও বড়ো বড়ো জায়গা আছে এগুলোই হচ্ছে পশ্চিম বর্ধমানের কিছু উল্লেখযোগ্য জায়গা